আমাদের পশ্চিমবঙ্গের প্রধান শিল্প ও প্রদর্শনীর উৎসগুলি রাজ্যের খুব সাংস্কৃতিক সমবায় দৃশ্যের প্রদর্শন করে যেমন ধরুন হস্ত শিল্প এবং গহনা তৈরি করা আরো তো রয়েছে অনেক শিল্প হাতের মাটি পোড়া মাটির বাসন তৈরি করা এবং সংস্কৃত অনুষ্ঠানের বাচ্চাদের নানান ধরনের নানান ইঙ্গিত দেখানো এই অবস্থানেও তারিখ শিল্পের ধরন ধরুন যেমন ধরুন আমাদের এই উনিশ তারিখে কলকাতায় সেন্টার ফর ক্রিয়েটিভ ইন্ডিয়া অফ হস্তশিল্পের গহনার একটি কম্পিটিশান আছে এবং সেই গহনা কার কীরকম গহনা ভালো কোয়ালিটির হয়েছে তা সম্পর্কে একটি অনুষ্ঠানটি হচ্ছে কারণ ওই অনুষ্ঠানে মানে কে কতো হাতের কাজ বেশি করেছে তার মানে হাতের কাজটা কেমন লাগে তার জন্যে এসব দেখা অতএব এখানকার শিল্পের অনেক দৃশ্যগুলি খুবই ভালো যেমন ধরুন ছৌ নাচ শিল্পের শিল্পীরা শিল্পের কতো রকম ছৌ নাচের পোশাক তৈরি করে সেই নানান ইঙ্গিতে এবং অঙ্গ ভঙ্গিতে নানান ধরনের ছৌ নাচ দেখানো এবং এবং শিল্পের জন্য আরো শিল্প আছে হস্তশিল্প হাতের কাজ কে কীরকম হাতের যেমন কাপড় তৈরি করেছে আরো হাতের গহনা সোনার গহনা এবং হচ্ছে তামার গহনা তামার হচ্ছে গলার সেট কানের এই সব জাতীয় আরো অন্যান্য সব রয়েছে তা সম্পর্কেই আমাদের এখানের অবস্থান কলকাতাতে এ ফর সেন্টারটি ক্রিয়েটিভ করা আছে সেন্টার এখানে আর্ট ফাউন্ডেশানও রয়েছে এখানে ফাউন্ডেশানও খুব ভালো এখানকার এখানকার খুব সুন্দর সুন্দর নানান ধরনের জিনিসও রয়েছে